পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ক্ষত ক্ষেতো পরিষেবা পরি পরিবেশগত প্রভাবগুলিকে মোকাবিলা আমাকে অনেক বিভিন্ন ভাবে করতে হয়েছিল কেন যে আমি যখন আমার নিজের বিজনেসটা শাড়ির বিজনেসটা স্টার্ট করেছিলাম দোকান স্টার্ট করেছিলাম তখন যে অনেক পোরা পুরনো দোকান দের দোকানগুলোর যে ওনার ছিল ওরা বলত যে এখানে দোকান করতে দেবো না যে আমাদের ব্যবসাটা অনেক ডাউন হয়ে যাবে সেই জন্য তোমাকে দোকান এখানে করতে দেবো না ক্যা কিন্তু আমি যে জায়গাটা নিয়েছিলাম আমাকে দোকান করার জন্যই আমি নিয়েছিলাম সেই জন্য আমি ওখানে দোকান করলাম ওরা হিংসার মধ্যে করত যে সকালবেলায় ওরা এসে এসে তাড়াতাড়ি এসে আমার দোকানের সামনে অনেক নোংড়াগুলো ফেলে দিত সে যে আমার দোকানে কাস্টমার আসতে আস আসবে না আর ওখানে একটা কল ছিল যে সব দোকানদার ওখানে জল নিত কিন্তু আমাকে নিতে দিত না বলত যে তুই এখান থেকে জল নিতে পারবি না অনেক দূরে গিয়ে আমাকে জল আনতে হলো সেই জন্যই এর এর মধ্যে এই সব সমস্যাই আমার ব্যবসা অনেক মোকাবিলা আমাকে করতে হয়েছিল